এখানকার লোকেদের মানে পশ্চিমবঙ্গের লোকেদের মানে সব থেকে সাধারণ বা প্রাথমিক যেগুলো বলবো সমস্যা আছে সেগুলোর মধ্যে প্রথমত যেটা হয় ডেঙ্গু ডেঙ্গু এখানে মারাত্মকভাবে মানে ছড়ায় মশার কামড়ে এখানকার মানে মানুষরা প্রান্তীয় এলাকার মানুষেরা যথেষ্ট সচেতন না থাকার কারণে ডেঙ্গু এখানে মারাত্মকভাবে প্রবণতা ফেলে এছাড়াও মশা জাতীয় যে কোনো রোগ ডেঙ্গু বলুন ম্যালেরিয়া বলুন বিভিন্ন কিছুই এগুলো ভালোভাবেই এখানে ছড়ায় এছাড়াও এখানের মানে সংক্রমক রোগের মধ্যে টিবি কুষ্ঠ এগুলো তো দেখা যায়ই কিছু কারণ এখানকার মানুষরা স্বাস্থ্য বিষয়ে যথেষ্টভাবে সচেতন নয় এছাড়াও যেসব বাচ্চারা এখানে হয় প্রান্তীয় এলাকায় তাদের পরিবারের লোকরা সচেতন না থাকার কারণে তারা বেশিরভাগ একষট্টির মধ্যে নব্বইটি বাচ্চাই অপুষ্টিতে ভোগে এবং অপুষ্টি থাকার শুধুমাত্র খাওয়া দাওয়া বা পরিবেশের জন্য অপুষ্ট নয় এরা নিয়মিত নিয়মমাফিক যে টিকাকরণগুলি হয় বাচ্চাদের জন্মের সময় থেকে আপ টু তাদের পাঁচ বছর অবধি সেই টিকাগুলি যথা সময়ে নেয় না বা না নেওয়ার কারণে তাদের শরীরে বিভিন্ন ধরণের রোগ দেখা দেয় ফলে সেই বাচ্চাগুলি অপুষ্টিতে ভোগে এছাড়াও এইচআইভি থেকে আরম্ভ করে বিভিন্ন ধরণের রোগ আছে যেগুলি তাদের শরীরে দানা বাঁধে তার মধ্যে ম্যালেরিয়া ডেঙ্গু তো প্রথমেই বললাম এছাড়াও কালাজ্বর আছে যেই আছে হাম রুবেলা আছে এই সব রোগগুলির কারণে বেশিরভাগ প্রান্তীয় এলাকার মানুষজন বা পশ্চিমবঙ্গের মানুষজন জন বলতে গেলে সবাই প্রায় এই রকম ছোটো খাটো মানে ছোটো খাটোই বলুন আর যে কোনো মানে বড়ো সমস্যারও সম্মুখীন তারা হয়ে থাকে